নমস্কার আমি আর টি নাইন প্রেস রিপোর্টার থেকে এসেছি আপনি তো মনে হচ্ছে এখানকার এলাকার নিজস্ব বাসিন্দা ও হ্যাঁ বলছি আপনাদের তো এখানে রথ অনেক বছর ধরেই হয় দেখতে পাচ্ছি এখানে রথের খুব সুন্দর সাজানো গোছানো সব কিছু হয়েছে তো আপনি যদি একটুখানি আমাদের সাথে কোঅপারেট করেন বলছি এখানে রথটা কত বছর ধরে হয় পনেরো বছর ধরে মানে প্রায় অনেক দিন তো এখানে প্রথম রথযাত্রা কে শুরু করেছিল কিছু এই বিষয়ে বলতে পারবেন হ্যাঁ অ্যাকচুয়ালি বালুরঘাট এলাকায় আগেও অনেকবার এসেছি এরকম রথযাত্রায় কিন্তু এবছর মনে হচ্ছে খুব উপচে পড়া ভিড় যেটা দেখা যাচ্ছে মানে পরিবারের সকলকে নিয়েই চলে এসেছেন তাই তো আচ্ছা যাই হোক এখানে মানে কীরকম তথ্য কত দর্শনার্থী লোক হয় প্রত্যেক বছর না প্রচুর চারিদিকেই তো লোক প্রচুর ভিড় আর এখানে স্পেশাল ভোগ কী আপনাদের হয় স্পেশাল যে ঠাকুরের ভোগ হয় আচ্ছা হ্যাঁ দেখতেই পাচ্ছেন দর্শকরা এখানে লাইভ আপনাদের সবাইকে বলছে আপনার আপনার নামটা যদি একটুখানি বলেন আমাদের দর্শককে আচ আচ্ছা আচ্ছা দেখতেই পাচ্ছেন এখানে পুরো উপচে পড়া ভিড় হয়েছে উপচে পড়া মানে ধারণার বাইরে এখানে এত ভিড় হয়েছে আচ্ছা আরেকটু কিছু জিগ্যেস করতে চাই এখানে কি কোনো স্নানের ব্যাপার আছে কিছু স্নান করে কোনো কিছু পূণ্য তিথি হয়ে গিয়েছে আচ্ছা যাই হোক খুব ভালো লাগল এখানে এসে তো যাই হোক দর্শকরা আপনি দেখতে পাচ্ছেন ফলো করুন নাইন আর বাংলা থ্যাংক ইউ সো মাচ